অশোক রেস্টুরেন্ট বলছেন আচ্ছা আমি কয়েকজনের কয়েকটা খাবারের অর্ডার দিতে চাই তার মধ্যে হচ্ছে চিলি চিকেন নান চিকেন হায়দ্রাবাদি তান্দুরি ফিশ ফিঙ্গার ডোনাট ইত্যাদি মনে আরো যদি এর মধ্যে যদি ভালো লাগে তাহলে আবার না হলে দ্বিতীয়বার অর্ডার কর দেওয়া হবে মানে এই কটা আমি প্রথমে অর্ডার দিতে চাইছি আচ্ছা খাবারগুলো কি টাটকা হবে তো না মানে পুরোনো যেন না হয় কেন বাড়িতে গেস্ট আসবে চার পাঁচ জন গেস্ট আসছে তাই জন্য আমি খাবারগুলো অর্ডার অর্ডার দিতে চাইছি তার মধ্যে যেরকম হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনে যেন খুব একটা বেশি যেন টমেটো সস বা চিনি এগুলো যেন বেশি না থাকে কেনো সবাই তো এইগুলো পছন্দ করে না তারপরে হচ্ছে নানের মধ্যে বেশি পরিমাণে চিনি দিয়ে দিলেন বা বেশি বেশি শক্ত হয়ে গেলো বা পুড়িয়ে দিলেন এরকম না যেন হয় নানটা এগুলো একটু একটু মানে একটু খেয়াল রাকবেন চিকেন হায়দ্রাবাদি আমি যেরম অর্ডার দিচ্ছি চিকেন হায়দ্রাবাদির মদ্যে প্রচুর পরিমাণে মশলা বা তেল হয়ে গেলো সেরকম সবাই খায় না এখনকার তো প্রত্যেক মানুষ যথেষ্ট স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা মশলা খেতে চায় না তারা আর হচ্ছে ডোনাট ডোনাটে হচ্ছে প্রচুর পরিমাণে যে চকলেট যে দেন বা চিনিটা সেটা যেন প্রচুর যেন না হয় না মানে মানে খেতে ভালো যেন সুস্বাদু হয় কিন্তু অত্যাধিক যেন ফ্যাটি জিনিসটা না যেন থাকে আর ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারে তেল চ্যাপচ্যাপে বা এরকম যেন না হয় আর খাবার যেন প্রত্যেকটা যেন টাটকা হয় হ্যাঁ পুরোনো যেন পুরোনো বা বাসি খাবার যেন না হয় আর প্রত্যেকটা প্রত্য প্রত্যেকটা হবে প্রত্যেকটা খাবারকে আমি অ্যাবেলেবেল পাবো তো খে মানে হবে তো না একটা হবে বা কিছু কিছু জিনিস মিস হবে এরকম তো কিছু হবে না তো আচ্ছা অনলাইনে ডেলিভা এটা কি অনলাইনে ডেলিভারি হবে তো আচ্ছা যদি অনলাইনে ডেলিভারি হয় কতক্ষণে পৌঁছবে আচ্ছ কতক্ষণে পৌঁছবে বি এর বিল ক এর বিলটা একটু জানা যেতে পারে কি আচ্ছা বিলটা বিলটা যত তাড়াতাড়ি পারেন একটু পা পাঠিয়ে দিলে খুব ভালো হয় কারণ আমি একটু বাইরের কাজে বেরোব কেনো গেস্টরা এসছে তাদের সঙ্গে একটু বাইরে আমাদের একটু বেরোনোর একটু ব্যবস্তা আছে তাই জন্য আমরা বাইরে যাবো তাই জন্য খাওয়া দাওয়ায় এগুলো ডেলিভারি যদি তাড়াতাড়ি হয় তাহলে আমরা তো এটা খাওয়া দাওয়া করে দুপুরের খাবার খেয়ে আমরা বেরবো আর একটু যেই খাবারগুলো আপনারা পাঠাবেন সেগুলো যেন প্যাকেজিংগুলো খুব ভালো হয় যাতে প্যাকেট থেকে বেরিয়ে গেলো খাবার বেড়িয়ে যাচ্ছে মানে তাদের সামনে সাফ করতে খুব বাজে লাগবে তা ঠিক আছে আপনি একটুকু যত তাড়াতাড়ি পারেন আমার খাবারগুলো একটু পাঠিয়ে দিবেন হ্যাঁ ওকে